প্রযুক্তি ব্যবহার করার সময় বিভিন্ন নাগরিক নানারকম চ্যালেঞ্জ মুখোমুখি হন প্রযুক্তি বলতে কোনো একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদানে প্রয়োগের ব্যবহারিক ডানেক বোঝায় প্রবীণ নাগারিক নাগারিকরা নিজের প্রাকৃতিক পরিবেশের সাথে প্রজাতি কেমন খাপ খাওয়ান খাওয়াতে পারছে এবং তাকে কীভাবে ব্যবহার করেছে তাও নির্ধারণ করে প্রযুক্তি পশ্চিম পশ্চিমগঞ্জে কলেজে ও ছাপাখানার প্রেক্ষিতে পিকান্ন ও রাজনীতিতে তাদের মতাশ প্রকাশ সাহায্য করা করে যার ফলে আলোকিত যুগের উত্থান ঘটে যা সংস্কৃতিক উপাদান হিসাবে প্রকৃতি উদাহরণ এছাড়াও রয়েছে শিল্প চিকিৎসা বিপ্লবী বিপ্লব ইত্যাদি